হ্যাঁ আমি আপনাদেরকে জানাতে পারি আমার পরিবার এবং বোনদের সম্পর্কে আমার পরিবার হচ্ছে একান্নবর্তী পরিবার যেখানে আমরা জেঠু কাকু ঠাকুমা দাদাজি সবাই ভাই বোন মা বাবা সবাই মিলে একসাথে বসবাস করতে পারি এবং এই বসবাসের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ থাকে একসাথে বসবাস করতে গেলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় যেটা আমরা আলাদাভাবে বসবাস করতে গেলে আমরা পারি না আর যদি বন্ধুদের কথা বলতে আসি বন্ধুরা তো খুবই ভালো অথচ অতএব আমার বন্ধুরা তো আরো ভালো আমি তাদের কাছ থেকে জীবনে অনেক রকম সাহায্য পেয়েছি বিপদে তাদেরকে অনেক পাশে পেয়েছি অবশ্য হ্যাঁ আমিও তাদেরকে বিপদে সাহায্য করেছি এমনটা নয় যে তারাই শুধু সাহায্য করেছে বন্ধুত্ব তো তখনই হয় যখন বিপদে মানুষের মানুষরা বন্ধুদের পাশে দাঁড়ায় সেটাই তো আসল বন্ধুত্ব প্রয়োজনে স্বার্থ নিয়ে চলে যাওয়াটা তো বন্ধুত্ব নয় বন্ধুদের সাথে পরিবারের একটা আলাদা সম্পর্ক বন্ধু আর পরিবার অনেকটা একান্তের মতো পরিবারকেও যেমন অন্ধভাবে বিশ্বাস করা যায় কিছু কিছু বন্ধু আছে যাদেরকেও অন্ধভাবে বিশ্বাস করা যায় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা পরিবেশ আমরা পরিবারের পাশে পাই পরিবারকে পাশে পাই কিন্তু আমাদের আমাদের বাইরের জীবনে আমাদের কাছে কিন্তু পরিবারকে আমরা পাশে পাই না তখন কিন্তু বন্ধুদেরকেই পাশে পাই অর্থাৎ আমি মনে করি বন্ধু পরিবার দুটো একই রকম হওয়া উচিত প্রত্যেকটা মানুষের জীবনে